হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনার বাচ্চা কেমন আছে এখন আমি আমি তো এখনও একটু ব্যস্ত আছি এখান থেকে একটু বেরিয়ে আমি ওই আটটার দিকে আমি সাড়ে সাতটার দিকে চলে যাচ্ছি আমার চেম্বারে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ইমার্জেন্সি আছে তো তাড়াতাড়ি নিয়ে চলে আসবেন আজকে আবার আমি বেশিক্ষণ থাকব না একটু কাজ আছে আমার হ্যাঁ ওষুধগুলো সাথে নিয়ে আসবেন আর কেমন কী খাওয়াচ্ছেন একটু আমাকে বলবেন হ্যাঁ কারণ ওষুধে তো কমে যাওয়ার কথা তাও কমছে না একটু দেখতে হবে আমারও ঠিক আছে টাইম টেবিলে না যদি খাওয়ায় তাহলে তো সেটা ডাক্তারের দোষ নয় ওটা টাইম টেবিলেও খাওয়াতে হবে এবার কোথায় কী কার হাত কোথায় যশে সব ডাক্তার যদি সব সমান হতো তাহলে তো হয়ে যেত আপনি আপনার বাচ্চাকে নিয়ে আসুন দেখুন আপনি আপনার বাচ্চাকে খাইয়ে দেখুন কেমন কী মানে ওষুধ দিচ্ছি দেখে নিন অনেকে তো অনেক রকমের কথা বলে না একটা টিচার তো আর টিচারের মতন হয় না মানে একটা টিচার অনেক রকমের থাকে পড়াশুনো তো সব টিচারের সমান হয় না না সেরকমই ডাক্তারের ক্ষেত্রেও একই হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছেন আর চিন্তা করার কোনো কারণ নেই আমি সাত সাড়ে সাতটার সময় আমার চেম্বারে আমি বসে যাব আপনার বাচ্চাকে নিয়ে ছেলেকে নিয়ে চলে আসবেন আমার কাছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সুস্থ থাকুন আর চলে আসুন সাবধানে